পরিবহন আর ভ্রমণ বিকল্পগুলোর যে অভি এ বিকল্পগুলোতে যে অভিগমন এটা জীবনযাত্রার মানকে কিছুটা পরিমাণে প্রভাবিত করছে কারণ পরিবহনের এখন যেমন অনেক রকম ওয়েবসাইট রয়েছে অনেক জায়গা থেকে এখন প্রত্যেকটা জায়গায় অনেক ট্যুর গাইডরা রয়েছেন যারা আমাদের খুব ভালোভাবে যে কোনও জায়গা ঘুরিয়ে দেখাতে পারেন সেই জায়গা যেহেতু তারা থাকেন সেখানকার বিশেষ বিশেষ কী রয়েছে আর সেখানের পূর আগে থেকে কী ঘটনা রয়েছে পূর্বের ইতিহাস আমরা জানতে পারি প্রত্যেকটা জায়গার আর এখন ইন্টারনেটের যুগে যেকোনও জাগায় ঘুরতে গেলে একটা ট্যুর গাইড রয়েছেন আগে যেমন কোনও ইন্টারনেট ব্যবস্থা সেরকমভাবে ছিল না এখন প্রত্যেকটা জায়গায় ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এখন সহজেই আমরা যে কোনও জায়গার ব্যাপারে যে কোনও জায়গার ইতিহাস সম্পর্কে আমরা গুগ্ল করলেও জানতে পারি তাহলে কী হয় আমাদের ঘোরার সাথে সাথে মানে সেই জায়গাগুলোর ব্যাপারে জানারও তো একটা ইচ্ছে থাকে প্রত্যেকের সে জায়গাগুলো জানাও হয়ে যায় এখন প্রত্যেকটা জায়গা থেকে অনেক জায়গা থেকেই প্রত্যেক বছর আলাদা আলাদা করে গাড়ি ছাড়া হয় ভ্রো কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো তারা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে জায়গাগুলো বলেন যাতে ওই জায়গাগুলোর ব্যাপারে প্রত্যেকটা মানুষের খুব ভালোভাবে পরিচিতি হয়ে যায় বারবার তার জন্য প্রত্যেক যেই জায়গাগুলো ঘুরে আসা হয় সেই জায়গাগুলো সবার স্মৃতিতে থেকেই যায়